বাংলা ভাষা আমাদের রাজ্যের মাতৃভাষা এবং এই বাংলা ভাষা অতুলনীয় আমি এক বাঙালি তাই আমি গর্ব করি যে আমি বাঙালি কারণ আমি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় অনেক জিনিস আছে যেগুলো মানুষের মনের মধ্যে অনেক জায়গা করে নিয়েছে যেমন লোকগীতি লোকগান যেগুলো আমাদের বাউলরা করে বা অনেকে করে এটা শুনতে খুবই সুন্দর এবং যখনই মানুষ শোনে তখনই এটা এর মধ্যে কোনো মিউজিক থাকে না কোনো সুর মানুষের নিজেরই বানানো গান নিজেই সেটাকে সুর দিয়ে এর কোনো ইনস্টুমেন্ট ছাড়াই গানটা করে এটা শুনতে অসাধারণ লাগে লোকগান তাছাড়াও আমাদের কাছে কিছু কবিতা বাংলা ভাষার যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাজি নজরুল ইসলামের লেখা কিছু কথা বাংলায় কবিতা এইগুলো মানুষের মনে অনেক জায়গা করে নিয়েছে এবং এইগুলো আসল দেশে আমাদের এখানেই নয় বিদেশের মানুষও এইগুলোকে পছন্দ করে এবং বাংলায় যেমন বিদেশিনীরা এসে আমাদের কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণর এখানে আসে তারা বাংলা শেখে এবং কৃষ্ণের যে সেবিকা তারা সেবিকাও হয় এবং আমার কাছে সব থেকে আকর্ষণীয় মনে হয় বাংলার গান এবং আরো বিভিন্ন রকম গাম গান আছে তারপরে রবির কবিতা এইগুলোই সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়